আমি শিখেছি বলতে ঘুরতে গিয়ে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলার মধ্যে অবস্থিত একটি বিখ্যাত পাহাড় সেখানে গিয়েছিলাম আমি আমাদের কোচিং সেন্টার থেকে সেখানে আমি আমার বন্ধু এবং অনেক শিক্ষক শিক্ষার্থীদের সাথেই গিয়েছিলাম সেখানে গিয়ে সবাই ভিন্ন ভিন্নভাবে ঘুরে ছিলাম সেখানে আমি আমার যে সমস্ত বন্ধুগুলির সাথে ঘুরতে গিয়েছিলাম সে বন্ধুগুলি আমাকে একা ফেলে দিয়ে তারা চলে গিয়েছিলো অন্যান্য জায়গায় আমার সমস্ত টাকা পয়সাও ছিলো তাদের কাছে তাই আমি খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ সকলেই ঘুরে পৌঁছে গিয়েছিলো আমাদের গন্তব্যস্থলে এবং তারা যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম যেখানে সর্বপ্রথম গিয়ে পৌঁছেছিলাম সেই বাসের কাছে ওরা গিয়ে ঠিকই পৌঁছে গিয়েছিলো কিন্তু আমার কাছে টাকা পয়সা না থাকার কারণে আমি একা একা সেখান থেকে আসতে পারি নি ওখানে আর একজন মাস্টারমশাইয়ের কাছ থেকে আমি টাকা ধার করেছিলাম এবং সে টাকা ধার করে আমি পাহাড় থেকে নিচে নেমে এসেছিলাম গাড়ি ভাড়া করে এবং কিছুক্ষণ পরে গিয়ে বন্ধুদের কাছ থেকে টাকাটা নিয়ে গিয়ে আমি সেই মাস্টারমশাইকে ফিরিয়ে দিয়ে এসেছিলাম এইভাবে আমি শিখতে পারি যে কোথাও ঘুরতে গেলে বা কোনো নতুন জায়াগায় গেলে কারোর উপর ভরসা না রেখে নিজে যতোটুকু পারবেন সাবধানতা বজায় রাখা অবশ্যই উচিৎ